সাধারণত এই সমাজে খাদ্য অনেক রয়েছে সাধারণত বাঙালি হলো মাছে ভাতে বাঙালি সাধারণত মাছ বাঙালি মাছ ছাড়া মাছ ভিন্ন কোনো ভাত খেতে পারে না এবং প্রতিটা সপ্তাহে হচ্ছে বাঙালি ম্যাক্সিমাম সাত দিনের মধ্যে পাঁচ দিন মাছ খায় মাছ ভাত খায় এবং মাছ ভাত মাছ ছাড়া তো মাছ ভাত মাছের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেমন লুটে মাছ চিংড়ি মাছ আমাদের মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে সাধারণত আর এই মাছগুলি হচ্ছে বাঙালি মাছ খেতে খুব ভালোবাসে এবং ওই মাছ খুবই খ খেতে খুবই ভালো এবং এই মাছ গুলির সাারাত বিভিন্ন ধরনের মাছ রয়েছে তাদের বিভিন্নভাবে রান্না করতে হয় যেমন যেমন লটে মাছ ঝোল করলে খুব ভাল লাগে এবং রুই মাছ রুই মাছ থেকে ঝাল করলে আরও ভালো লাগে এবং তোমার হচ্ছে তোমার মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ তোমার বিভিন্ন ধরনের পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আর খবই ভালো লাগে এবং সাধারণত বাঙালি মাছ ভিন্ন কোনো ভাতখান এবং অন্য অন্য সম্প্রদায়ের মানুষ এছে যেমন বিহারিরা বিহারিরা রুটি খেতে পছন্দ করে পাঞ্জাবির রুটি খেতে পছন্দ করে তামিলিরা ইডলি ধোসা এইসব খেতে পছন্দ করে কিন্তু আমাদের বাঙালিরা সাধারণত মাসের ভাতে বাঙালি খুবই এবং বাঙালি কোনো সর্ষে মাছ ভিন্ন তারা ভাত খেতে পারে না এবং সাধারণত মাছ অনেকটা খাদ্য সেখানে বাঙালি সেই মাছ মাছ না হলে কোনো কিছু মানে ভাত খেতেই পারে না সাধারণত একটি একটা করে কি দুটো করে কারো একটা কারো দুটো করে বাদ থেকে কেউ সোমবারে খাই খায় না কেউ শনিবারে খায় না এমন এরকম হচ্ছে মানুষের একটা বাদ থাকে সপ্তাহে পাঁচ দিন বাঙালি মাছ ভাত

কারানে আর অন্য অন্য সম্প্রদায়ের মানুষরা যেরকম খাদ্য খেয়ে থাকে রুটি ইডলি বিভিন্ন ধরনের সম ধরনের খাবার আমরা খেয়ে থাকি এবং বাঙালি খেয়ে থাকে এবং সেই সেইগুলি খাওয়া হয় খুবই কম কিন্তু কিন্তু খুবই কম কিন্তু বাঙালি মাাস ভাতটা বেশি পছন্দ করে এবং অন্যতমে সেটা খুবই কম খাওয়া হয় যেরকম সপ্তাহ কেউ কেউ রাত্রে রুটি খায় যখন রুটি হয় তখন কেউ সপ্তাহে দুই থেকে তিনবার রুটি খাওয়া হয় বা রুটি কেউ রাত্রে খায় এরকম এবং কিন্তু মাস মাস ভাত এমন একটা জিনিস সেখানে বাঙালি মাস ভাত ছড়া কোনো কিছুই খেতে পারে না পতি সাজে প্রায় বাঙালি মাছটা বেশি পছন্দ করে কিন্তু অন্য অন্য সম্প্রদায়ের মানুষেরা তাদের বিভিন্ন ধরনের খাদ্য আছে রুটি ইডলি ধোসা তারা খেতে দেয় কিন্তু বাঙালি মাস ভাত ছাড়া একদম কোনো কিছু খেতে পায় না আর বিভিন্ন এই সম্প্রদায়ের মানুষ থেকে অন্যান্য সম্প্রদায়ের থেকে মানুষ এই সম্প্রদায়ের বাঙালি সাত মাস মাস ভাতে বিশাল জনপ্রিয় আর মাস ভাত ছাড়া বাঙালি কোনো কিছু মানে কারভতি আগ্রহী না বা বাঙালিয়েতে মাস খেতে খুবই ভালোবাসে